রঘুনাথপুর সমীর হোটেল আমি এক প্লেট চাউমিন একটি মোগলাই এবং চারটি রুটি এবং এক প্লেট মাংস কষা অর্ডার দিচ্ছি এবং আমার এই খাবারগুলি রঘুনাথপুর পুলিশ স্টেশনে পৌঁছে দেবেন